আমি আমার জীবনে খুব একটা পরিমাণ হোম অটোমেশান সিস্টেম ব্যবহার করি নি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি এটার ব্যবহার করেছি যেমন এই যেমন হোম অটোমেশান সিস্টেম আমি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসকে ব্যবহার করবার সময় ব্যবহার করেছি যেমন এসি এবং তারপরে এসি এবং ইলেকট্রিক হিটার আর টিভি হোম অটোমেশান সিস্টেম হচ্ছে এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে যে কোনো মানুষ দূর থেকেই কোনো রিমোটের মাধ্যমে সেই ইলেকট্রনিক ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে ঠিক তেরকমই ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে এসি টিভি এবং হিটার আমার ঘরে ছিলো এসি এবং টিভি হিটার এগুলো সমস্তই বর্তমান ছিলো এবং আমি সেগুলোকে রিমোটের মাধ্যমে দূর থেকে চালনা করতাম ইয়ে হোম অটোমেশান সিস্টেম অনেকভাবে আমাদের ব্যবস্থা দৈনন্দিন জীবনকে সহজ করে তোলে কারণ দূর থেকে আমরা এগুলোকে চালাতে পারি এবং এটা এত সহজেই সুবিধা করে যে অন্যান্য অসুবিধা সৃষ্টি হতে পারে না তবে হোম অটোমেশান সিস্টেম সমস্ত ঘরে উপস্থিত থাকে না কারণ এগুলোর খরচ একটুখানি বেশি হয় তবে এইগুলো এই সমস্ত ধরনের ব্যবস্থা মানুষের জীবনকে খুবই সহজকর সহজতর করে দিতে পারে এসি এবং ইলেকট্রিক হিটার আর ইলেকট্রিক হিটার তারপরে ও অন্যান্য আরও জিনিস যেগুলি হোম অটোমেশান সিস্টেমের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে এবং এগুলি কাজটা সুবিধাজনক করে তোলে